আমার সব থেকে ভালো লাগে সুন্দরবন যেতে সুন্দরবন গেলে ওখানে বিভিন্ন ধরনের গাছপালা থেকে শুরু করে জীবজন্তুর বাঘ বিভিন্ন ধরনের পাখি বা হরিণ বিভিন্ন বিভিন্ন প্রাণী ওখানে দেখা যায় এবং বিভিন্ন রকম যে জঙ্গলের ফল এবং গাছপালা সব কিছু সব কিছু ওখানে খুবই সুন্দর এবং দেখতেও ভালো লাগে এবং খুবই সুন্দর আবহাওয়া বা সুন্দর পরিবেশ আর জলপথে ভ্রমণ করতে হয় এটাও খুবই ভালো লাগে